যারা বিজ্ঞান নিয়ে পড়তে চায় আমার মনে হয় তাদের পড়াশোনায় দক্ষ হওয়া উচিত সাধারণত আমি আমার বন্ধু বান্ধবীদের দেখেছি যারা বিজ্ঞান নিয়ে পড়ার আগ্রহ প্রকাশ করছে তারা মাধ্যমিকের পরেই বিজ্ঞান সাবজেক্টটা চয়েস করছে আর বিজ্ঞান পড়তে গলে সাবজেক্ট যেগুলো থাকছে ভৌদ্ধবিজ্ঞান জীবনবিজ্ঞান অঙ্ক ইংলিশ এগুলো দক্ষ হওয়া দরকার আর এদের কাছে বিজ্ঞান নিয়ে যেগুলো পড়ছে বিজ্ঞান নিয়ে যে স্টুডেন্ট যে যারা পড়াশোনা করে তাদের হয়তো অনেক অপশন খোলা থাকে ওদের হয়ত ছাত্রগুলো যে লাইনে যায় ইঞ্জিনিয়ারিং ডাক্তার এবং সায়েন্টিস্ট তাদের মানে ভালো বই পড়া ভালো টিউশনে যাওয়া পড়া ভাল মন দিয়ে পড়াশোনা করা এবং ভালো ভালো লেখকের বই পড়া অবশ্যই দরকার আর এখন অনেক সুবিধাও হয়ে গেছে ইন্টারনেট ঘেঁটে ঘেঁটে অনেক তথ্য পাওয়া যায় যারা বিজ্ঞান নিয়ে পড়তে চায় এই ইন্টারনেট ঘেঁটে অনেক তথ্য পাওয়া যায় শুধু একটু পড়াশোনায় ভালো করে মন দিয়ে পড়লে ভালো করে পড়লে বিজ্ঞান নিয়ে পড়তে পারবে পড়াশোনার প্রতি একটা সময় দিলে তার বিজ্ঞান নিয়ে পড়তে পারবে তা আমার এইটুকুনি মনে হয়